রাজ্যে গ্রামাঞ্চলে প্রধান ধর্মীয়দের মধ্যে আমি সন্ন্যাসীদের খুব সম্মানিত করি কারণ তাদের যেমন আধ্যাত্মিক দিকও আছে তারা সমাজে অনেক প্রচুর কাজ করে যেমন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা প্রচুর দান ওনারা যেমন শিক্ষার দিক দিয়েও আছেন তেমনি সমাজে পিছিয়ে পড়া মানুষের দিকে অনেক কাজ করেন দরিদ্র মানুষদের জন্য অনেক কাজ করে যান